ভারতে অনেক ব্যবসায়ী শিল্পপতি এবং নেতা আছেন তারা প্রযুক্তি শিক্ষা বিনোদন বাণিজ্য কেউ পরিবহণ ডোমেন অনেক উপায়ে ভারতকে অনেকভাবে পরিবর্তন করেছে আমি এদের মধ্যে কিছু জনকে চিনি অনেককেই চিনি কিন্তু সবার নামগুলো হয়তো মনে নেই কিছুজনের নাম বলতে পারি যেমন মুকেশ আম্বানি ব্যবসায়ী তারপর রতন টাটা এরাও ব্যবসায়ী যখন করোনা এসেছিল দুহাজার উনিশ সাল থেকে তখন এরা মানুষের পাশে ছিল এরা মানুষকে কিছু ক্ষেত্রে খুব বৃহৎ না হলেও কিছু ক্ষেত্রে খাবার দান করেছে তাদের বাসস্থানের ব্যবস্থা করে জন্য অর্থ দান করেছে আর সরকার তো করেছেই তারপর ওই সময় ছাড়াও রতন টাটাকে প্রায়শই দেখা যায় কোনো দরিদ্রদের পাশে দাঁড়াতে বা সবক্ষেত্রেই তাদের সে সাহায্য করে থাকে এছাড়াও সরকার তো পাশে থাকেই সবার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যেমন শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থাকে উন্নত করছে বাণিজ্যের ক্ষেত্রে ওই ব্যবসার ক্ষেত্রে ব্যবসার মন্ত্রী উন্নত করছে পরিবহণ দপ্তরেরও ভীষণ উন্নতি হয়েছে রেলপথের একটা ভীষণভাবে উন্নতি হয়েছে নতুন রেল পরিবহণ ব্যবস্থা তৈরি হয়েছে নতুন ট্রেন নতুন রেলপথ বা রেল লাইন যেটাকে বলে সেটা তৈরি হয়েছে এছাড়াও এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য একটা ট্রেন ছিল না যে দূরবর্তী স্থান যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন পালটে পালটে যেতে হতো তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্রুতগ্রামী ট্রেন এবং দূরবর্তী ট্রেন চালু করেছে সরকার এছাড়াও আকাশবাণী মানে যেটা উড়োজাহাজ সেই পরিবহণ মাধ্যমও খুব উন্নত করেছে সরকার এছাড়াও অনেক কয়েকজন যদি নেতার নাম বলতে হয় তাহলে বলতে হয় প্রথমেই নাম হচ্ছে দীপক অধিকারী হ্যাঁ সে হয়তো অভিনেতা তার পাশে সে নেতা হিসাবেও কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সে তাকে আমি সবসময় দেখি যে সে সবসময় সাধারণ মানুষের জন্য ভাবে তাদের সাথে মাটির মানুষের মতো ব্যবহার করে এবং খুব ভালোভাবে মেশে এছাড়াও দীপক অধিকারী ছাড়াও আরও অনেকে আছে যারা এই মানুষগুলোর খুব পাশে দাঁড়ায় এবং খুব সাহায্য করে তাদের হ্যাঁ এই গত কয়েক বছরে এইগুলো আমার ভীষণ চোখে লেগেছে এছাড়াও শিক্ষামন্ত্রী দেখেছি স্কুলগুলোর ভীষণ উন্নতি করেছে এছাড়াও আরও দেখছি যে যারা রাস্তাঘাট তৈরি করে ওই সব মন্ত্রীরা রাস্তা মানে পরিবহণের জন্য যে যাতায়াতের মাধ্যম তৈরি করে রাস্তা তৈরির জন্য অনেক অর্থ দান করেছে বা অর্থ বিনিয়োগ করেছে এবং নতুন রাস্তাঘাট তৈরি করেছে যে রাস্তায় আগে মাটির রাস্তা ছিল বর্ষাকালে হাঁটা যেত না চলাফেরা করা যেত না বাইরে বেরোনো যেত না সেই গ্রাম থেকে সেইগুলো এখন রাস্তাঘাট উন্নত করার ফলে এখন বাইরে বেরোনো যায় হাঁটাচলা করা যায় এর ফলে অনেক উন্নতি হয়েছে ভারতে এরকম অনেক ব্যবসায়ী শিল্প প্রযুক্তিবিদ শিক্ষা তারপর নেতা অনেকে রয়েছে যারা অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছেন